পশ্চিম বর্ধমান জেলার মিডিয়া আউটলেটের মধ্যে প্রধান হল বর্তমান ও প্রতিদিন পত্রিকা এই দুই পত্রিকার মাধ্যমে আমরা স্থানীয় খবরাখবর খুব সহজেই পেয়ে থাকি এবং এই সংবাদপত্র মাধ্যমে প্রতিটি ধর্মের মানুষেরা এই সংবাদ পেয়ে থাকেন এছাড়াও মিডিয়ার আরো অনেক কিছু আছে যেগুলো মিডিয়া প্রকাশ করতে করেন না যেমন স্কুলের যে সব পরীক্ষাগুলো হয়ে থাকে বা কম্পিটিশান হয়ে থাকে প্রতিযোগিতা সেইগুলো তারা কোনদিনও দেখায় না এবং আমাদের যে সব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কোনো খবরাখবর আমরা খবরের কাগজে পাই না এবং তারা দেনও না